একটা শাড়ি কিনেছিলাম মানে পাশের দোকান থেকে সেই শাড়িটি বাড়িতে এনে যখন খোলা হলো শাড়িটার গাটা বেশ মানে খরখরে টাইপের মানে ক্যাড় ক্যাড় করে গোটা শরীরের মধ্যে লাগে সেই জন্য দোকানদারকে গিয়ে বলতে দোকানদার বললো আমাদের দোকানে এইরকমই শাড়ি আছে নিতে হয় নাও না হলে ফেরত দিয়ে চলে যাও